হ্যাঁ আমি আপনাদের কাছে একটি খাবার অর্ডার করেছিলাম সেই নিয়ে ফিডব্যাক দিতে চাই হ্যাঁ আমি একটি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেছিলাম হ্যাঁ আমি রেস্টুরেন্টে খেতে খাবার অর্ডার করেছিলাম খাবারটা খুব সুন্দর ছিল খাবারটা বেশি তৈলাক্তও ছিল না যা আমাদের মুখে লেগে থাকার মতো একটি খাবার আমি পেয়েছিলাম যা খাবারের মধ্যে কোনোরকম তৈলাক্ত জিনিস ছিল না কিন্তু আমি একটি কিন্তু বোধ করতে হলাম যা আছে ডেলিভারি বয়কে নিয়ে ডেলিভারি বয় দেরি করে আসার কারণে আমি এটা নিয়ে একটু ফিডব্যাক দিলাম